আমি এবং আমার পরিবার ধর্মীয় উৎসব বা উদযাপন করেই থাকি তো আমি দুর্গা পুজো আমরা পালন করে থাকি এটির জন্য আমরা প্রস্তুতিও নিই এই সময় দুর্গা পুজোর সময় এটা বাঙালিদের উৎসব হলেও আমরাও পালন করে থাকি এই সময় আমরা পরিবারে বিভিন্ন লোকেদের সঙ্গে উপহার বিনিময় করি ঘরটাকে নতুনভাবে সাজাই নতুন পোশাক কিনি নিজেদের মতো খাওয়া দাওয়া করি বন্ধু বান্ধবদের সাথে ঠাকুর দেখতে বেরোই এছাড়াও নিজেদের মতো রান্নাবান্না করি একে অন্যকে পোশাক কিনে দিই পরিবারের সবাই মিলে বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর তাকে নতুন নতুন জিনিসপত্র কিনে নিয়ে এসে বাড়িটাকে সাজাই এবং ঠাকুর দেখতে একসাথে বেড়াই এভাবে আমরা এই ধর্মীয় উৎসব পালন করে থাকি আমি এবং আমার পরিবার একসাথে মিলে তো এইটার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিই মানে কে কোন জামাটা কিনবে বা কে কোন শাড়িটা কিনবে তো সেটা কেনার জন্য আমারা আগে থেকেই পছন্দ করে সেটা রাখি এবং পরবর্তীকালে সেটা কিনে নিই বা বাবা বা অন্য কেউ আমাদেরকে কিনে দেয়